কাজের বাইরে আমার শখ হচ্ছে বই পড়া আমাকে বই পড়তে খুব ভালো লাগে এছাড়া আমার আগ্রহ আছে বিভিন্ন ছোটো ছোটো ব্যবসায় জামা কাপড়ের ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসায় সেজন্য আমি অনেক রকম রান্না করি সেলাইয়ের শিখি কাজ শিখি এবং আমাকে আঁকতে ভালো লাগে আমি আঁকা শিখি এ সবগুলো খুব ভালো লাগে নিজে নিজে আঁকি ইউটিউব দেখে বা ছবি দেখে